হ্যালো আচ্ছা আচ্ছা তো কবে বসাতে চাইছেন ও ওগুলো এবার আপনি বিভিন্ন কোয়ালিটির আছে তো এবার এবার আপনাকে দেখতে হবে যে কোয়ালিটিটা বলবেন তার উপরে দামটা নির্ভর করে তো আমার কাছে অনেক দু তিন রকমের কোয়ালিটি আছে তা আপনি আসুন এসে একটা চয়েস করুন আমি তখন দামটা ঠিক করে নেব হ্যাঁ পাইপও আছে আমার কাছে সব কিছুই আছে সব রকমের কীরকম কী পাইপ সরু না মোটা ওই পি ভি সি পাইপের কথা বলছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওগুলো আপনি অনেক রকমের আছে এবারে একটু দেখে নিতে হবে এবার আপনি যবে যেমন বলবেন তেমন আমি দামটা এ করব ঠিক আছে আপনি ওই একদিন চলে আসুন এসে কী কী লাগবে অর্ডারটা দিয়ে যান ওটা ফুট হিসেবে তো হয় পাইপটা ফুট হিসাবে টাকাটা নেওয়া হয় এবার আপনার লেন্থ টেন্থগুলো সব মেপে আনবেন কতটা লেন্থ এবারে একটা পাইপে তো আর পুরোটা কভার করা যাবে না হয়তো দু তিনটে পাইপ হলে তবে পুরোটা আসবে উপর থেকে এবার কত ক ফুটের আপনি একটু মিস্ত্রি দিয়ে মেপে নেবেন মিস্ত্রিদের মাপটা হলে আমাদের পাইপটা দিতে সুবিধা হবে